পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মধ্যে নানান পার্থক্য রয়েছে ভূগোল ইতিহাসের ওপর নির্ভর করে অনেক রকম পরিবর্তনই লক্ষ্য করা যায় যেমন খাদ্যাভাস জীবনধারা আবহাওয়া অভিযোজন উৎসব ইত্যাদি আমাদের এই অঞ্চলের তুলনায় পাহাড়ি অঞ্চলের আবহাওয়া খাদ্যাভ্যাস অনেকটাই অন্য রকম তাছাড়া উৎসবের ক্ষেত্রেও অনেকটাই অনুরকম লক্ষ্য করা যায় কিন্তু অন্যান্য জেলার সাথে আমাদের জেলার খুব একটা উৎসবের পার্থক্য লক্ষ্য করা যায় না যেমন বীরভূমের দিকে গণেশ পুজোটা বেশি লক্ষ্য করা যায় তাছাড়া সব জাগাতেই দুর্গা পুজো কালী পুজোর উৎসব পালিত হয় খাদ্যভ্যাস বলতে গেলে দার্জিলিং বা পাহাড়ি অঞ্চলের দিকে

মাংসের মানে প্রাণীজ খাবার বেশি খায় এবং আমাদের এদিকে বেশি খাওয়া হয়